হ্যাঁ আমি বলছি আপনি কে বলছেন আমার একটু অসুবিধা হয়ে গেছে তার জন্য আমি আসতেও পারছি না কালকে আমি গিয়েছিলাম ব্যাঙ্কে টাকা তুলতে কিন্তু এ টি এমে টাকা না থাকায় আমি আসতে পারলাম না আমি কিছুদিন পর আপনার টাকাটা শোধ করে দেবো দাদা একটু আপনিও বোঝার চেষ্টা করুন আমার অসুবিধা চলছে আমি যতটা পারছি চেষ্টা করছি এখন তো দোকানটা বন্ধ হচ্ছে না তখন দশটা বাজছে আমি চেষ্টা করে আজকেই আপনার টাকাটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখছি যতক্ষণের মধ্যে পারছি চেষ্টা করে আপনার টাকাটা শোধ করে দিই ঠিক আছে ঠিক হ্যাঁ হ্যাঁ এখন আপনার দোকানটা কতক্ষণ খোলা থাকবে ঠিক আছে তাহলে আমি এখনই ব্যাঙ্ক যাচ্ছি আর টাকা তোলার চেষ্টা করছি ঠিক আছে